সেলাই এবং বোনার কাজে আমাদের প্রথমে যেটা দরকার হয় মেশিন এছাড়া সুঁই সুতো কাপড় আমাদের প্রয়োজন হয় ফিতে মেজারিং টেপ যেটাকে বলা হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এবং আমি যে ধরনের কাপড় তৈরি করতে পছন্দ করি তা হলো নাইটি বি বিভিন্ন ফ্রক বাচ্চাদের যেমন প্লাজো তারপরে ওপরের টপ সালোয়ার কামিজ বালিশের কভার বিভিন্ন কিছু সায়া মেয়েদের যেইগুলো দরকার চুড়িদার এই সব আমরা আমি তৈরি করতে ভীষণভাবে পছন্দ করি এবং এগুলো তৈরি করতে বিভিন্ন কৌশল যেমন দ্রুত কৌশল যদি করা যায় মানে দ্রুত যদি আমরা এটা তৈরি করতে চাই তাহলে উন্নত মানের এখন মেশিন বেরিয়েছে যেটা ব্যাটারি চার্জ বা ইলেকট্রিক চার্জের মাধ্যমে হয়ে থাকে যেটাকে আমরা পাও ইউস করতে হয় না এবং ভীষণ তাড়াতাড়ি আমরা কাজগুলো করে উঠতে পারি আমার তো মনে হয় এখনকার সময় যেসব মেশিন বেরিয়েছে সেগুলোই প্রয়োগ করা খুবই প্রয়োজন